ডিজিটাল পেন্টিং সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আমি কোনো সফটওয়্যার টুল অ্যাপ ব্যবহার করি না কারণ আমি ওই সম্পর্কেও অব ওই সম্পর্কে আমি খুব একটা অবগত নই হ্যাঁ পছন্দ করি কিন্তু আমি ওটা নিজে হাতে করতে পারি না কারণ আমি কম্পিউটার সম্পর্কে কিছুই জানি না আমি যা কিছু পেন্টিং করি যা কিছু ছবি করি আমার মন পছন্দের সেটা আমি হাতেই করি যতটা পারি আমি সেটা হাতেই করি আমি ডিজিটাল পেন্টিং করতে পারি না আমি হাতেই করি ওই জন্যে আমি হাতের পেন্টিংই পছন্দ করি কারণ ঐতিহ্যগত পেন্টিংয়ের মধ্যেও আমি একটা সুন্দরতা পাই যেটা মনের থেকে হয় যে যে পেন্টিংটা আমি করবো যে ছবিটা আমি করবো সেটা আমার মনের থেকে করবো মনের থেকে করলে আমার কাছে মনে হয় সেটাই বেশি সুন্দর